হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনি কে বলছেন আচ্ছা আদর্শ হল আদর্শ হলে মানে কোন আচ্ছা আচ্ছা হ্যাঁ

আচ্ছা শোনো না আমি আমার তো এই নম্বরটাতেই হোয়াটসআপ আছে আপনি আমাকে হোয়াটসআপে আপনার যে লেখাটা হবে সেটা পাঠাবেন এইবার তার আয়তনটা বা কী এটা বলে নেন

হ্যাঁ ব্যাপারটা এই ওতো যেটা আপনি ফ্লেক্সটা বলছেন ফ্লেক্সটা কীসের উপরও এতে হবে মানে কী ওটা কি একটু দামি এটাতে দেবো প্রিন্টিং হ্যাঁ হ্যাঁ

আর কালোর থেকে আমার মনে হচ্ছে নীলটা আরো সুন্দর এ হবে কোনটা আপনি নিতে চান হ্যাঁ আপনি আসুন না আপনি যে কোনোটা আমাদের তো আপনি কবে আসবেন হ্যাঁ বিকেলবেলা আসুন আপনি বিকেলবেলা আসুন আমাদের চারটের সমায় খোলা হয় দোকানটা হ্যাঁ চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত আছি আমি হ্যাঁ চারটে

না ঠিক আছে আপনি তালে চারটে থেকে দশটার ভেতরে যে কোনো টাইমে একবার শুধু যা কিছুক্ষণ একটু ফোনটা করে নেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওকে ও ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ